পাঁচ সাত দুহাজার আঠেরো ছয় সাত দুহাজার আঠেরো সাত সাত দুহাজার আঠেরো আট সাত দুহাজার আঠেরো নয় সাত দুহাজার আঠেরো